মাছ ধরা প্রথমত আমরা যে মাছ ধরি এখন এখন সময় এখন এই সময় বর্ষাকাল বর্ষাকালের সময় আমরা মাঠে জাল কারেন্ট জল দিই সেই কারেন্ট জলে আমাদের বিভিন্ন রকমের মাছ পড়ে যেরকম শোল মাছ লাঠা মাছ আর জিয়ল মাছ মাগুর মাছ কই মাছ পুঁটি মাছ অনেক রকমের মাছ পে প্রম দ্বিতীয়ত আমরা এই সময় খালে যে আটল মানে এখন বড়ো আটল চার আটল ছোটো আটল এখন যে ছোটো আটল দিই সেই ছোটো আটলে আমরা যে খাদ্য দিই শামুখ ভেঙে সেই শামুক ভেঙে সেই খাদ্য দিয়ে আমরা শামুক ভেঙে আমরা সেই খাদ্য দিয়ে যে আমরা টেকরা মাছ বাড়ি সেই ট্যাংরা মাছ আমরা ট্যাংরা মাছ এখন এই সময় ট্যাংরা মাছ বাড়ি আটল দিয়ে ছোটো ছোটো আটল দিয়ে তারপরে বড়ো আটল দিয়ে আমরা চিংড়ি মাছ পেেশি মাছ ভেটকি মাছ পোনা মাছ সবই রকমের মাছ আমাদের খালে পড়ে পড়ে প্রথমত যে আমরা যে মাছ বড়ো আটল ছোটো আটল সব মাঝি সব মাঝিই পড়ে কারেন্জাল কারেন্জাল থেকে আমরা অনেক রকম মাছ ধরি কারেন্জল থেকে আমরা অনেক রকম মাছ ধরি লোকগত যে মাছ যে মাছ আমরা যে মাছ আমরা ধরি সেই মাছ আমরা ধরে আমাদের ছোটো আাটল বড়ো আটল সব হ্যাটলেই মাছ পে ছোটো হাটোলে টিংলা মাছ পড়ে বড়ো হাটোলে বড়ো হটোলে বড়ো হোটোলে বড়ো হোটলে পোনা মাস মেরকেল মাস কই মাাস জেল মাস মাগুর মাস কাঁকড়া সবই পরে টেকনা মাছ টেকনা মছ সবই পরে সেই মাছ ধরে সেই মাছ আমরা ধরে খাই সব রকম মাছই পড়ে